এখন তো প্রচন্ড গরম তাই আমি দুপুরে খুব হালকা হালকা রান্না করি যেমন হচ্ছে সাদা ভাত সবরকম সবজি দিয়ে ডাল শুক্তো একটু চিকেন কষা প্রচন্ড গরমের জন্য একটু আমের চাটনি আর হচ্ছে রাত্রেবেলায় রান্না করি হচ্ছে আমার ছেলে হচ্ছে আলু ভাজা খেতে পছন্দ করে সরু সরু করে আলু ভাজা আলু পোস্ত আর তিল তিল বেটে তিলের বড়া করি আর হচ্ছে ডাল আর হচ্ছে ডিম ভাজা